সাধারণত পশুপালন করে মাংস ডিম দুধ ইত্যাদি পাওয়া যায় তবে এখন যেহেতু সারের জৈব সারের একটা বিপুল চাহিদা রয়েছে তাই যারা গরু পোষে তাদেরকে বলবো গরুর গোবর থেকে জৈব সার তৈরি করে সেটা বাজেয় বাজারজাত করলে তার থেকে একটা বিপুল আয় করা যায়